কেউ রান্নাকে যদি পেশা হিসাবে নিতে চায় তাহলে বিভিন্ন বিভিন্ন রকমের ইনস্টিটিউট বা স্কুল আছে রান্নার যেমন এখানে কয়েকটা ইনস্টিটিউট আছে যেগুলো আমার মনে আছে যেমন হচ্ছে শ্যামা শ্যামা ইনস্টিটিউট আছে তারপর গোবিন্দ ইনস্টিটিউট আছে আরও এরকম আছে হ্যাঁ রান্না রান্নাঘর ইনস্টিটিউট আছে এরকম অনেক ইনস্টিটিউট আছে যেগুলোতে বিভিন্ন রকমের রান্না বা বিভিন্ন রকমের খাবার তৈরির পদ্ধতি শেখানো হয় তো আমার মতে খাবার পদ্ধতির প্রতিষ্ঠানে তাদের যেভাবে শেখানো হয় তার তার থেকেও আমার মনে হয় যে ঘরে নিজে কিছু করে শেখাটা ভালো সাথে তাহলে তার সম্পর্কে কিছুটা জ্ঞান হলেও আমরা আগে থেকে পাবো তো রান্নার প্রতিষ্ঠানে যেরকম শেখানো হয় আমার জানার মধ্যে এক যে ইনস্টিটিউটে আমি গেছিলাম শিখতে বা এখান থেকে আমি শিখেছি জ্ঞান অর্জন করেছি সেরকম হচ্ছে একটা জায়গা হচ্ছে গোবিন্দ ইনস্টিটিউট এইখানে বিভিন্ন রকমের রান্নার আমিষ নিরামিষ সব রকমের রান্নার রান্নার প্রস্তুতি কিভাবে প্রস্তুতি করতে হবে না করতে হবে তার সম্পর্কে জ্ঞান জ্ঞান দেয় বা জ্ঞান অর্জন করতে হয় বা আমি শিখতে পারি তো যেমন আমি আমি ওখানে শেখা আমার কয়েকটা রান্নার কথা বলি রান্নার রান্নার বিষয়ে বলি যে কোন কোনটাতে কোন পরিমাণ দিতে হবে নুনের পরিমাণ কোন রান্নায় কিরকম থাকবে হলুদ বা বিভিন্ন রকমের পরিমাণ কতটা থাকবে তা নির্ভর করে যেমন হচ্ছে কোনো খাবারের ওপর বা কোনো পরিমাণের ওপর এইরকম তো এইগুলো শেখানো হয় যে কিভাবে কোন পরিমাণে কতটা পরিমাণে বিভিন্ন মশলা দিতে হয়